হ্যাঁ ম্যাডাম আমি আপনার বাড়ি কাজ করলাম আর আপনি আমার পেমেন্টটা পূরণ করলেন না আমি সব দিনই আপনার বাড়িতে কাজ করলাম ত্রিশ দিনই করলাম এক দিনও বন্ধ আগেও তো কাজ করেছি তখন তো কোনো দিন কিছু বলেননি এখন আর আমার পয়সাটা দেননি আমারও বাড়িতে অসুবিধা আছে সেই জন্য আমি বলছিলাম দেখবেন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমারও দরকার আছে সেই জন্যই বলছিলাম আরে অনেক দিন থেকেই তো কাজ করছিলাম কোনো দিন কিছু বলেননি এখন হঠাৎ করে পয়সাটা আমার দেননি বন্ধ করে দিলেন আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে রাখছি